অনেক পরিবার কৃষিকাজের সঙ্গে যুক্ত থাকলেও তাদের পরবর্তী প্রজন্ম বাইরে চলে যাচ্ছে বিভিন্ন ব্যবসা বাণিজ্যের জন্যে তারা বুঝতে পাচ্ছে না কৃষিকাজ কতটা গুরুত্বপূর্ণ ও তারা তাদের কাজের জন্য বাইরে যাচ্ছে কিন্তু কৃষিকাজ আমাদেরকে খাদ্যের অভাব থেকে মুক্ত করছে কৃষিকাজের ফলেই আমরা এখনো পর্যন্ত ও আমরা খাওয়ার ব্যবস্থা করে থাকতে পারি কৃষিকাজ যদি বন্ধ হয়ে যায় তাহলে আমাদের পরবর্তী প্রজন্ম তারা খেতে পারবে না ওই জন্য আমাদেরকে কৃষিকাজটা অনেকটা গুরুত্ব দেওয়া উচিত এবং কৃষিকাজটাকে আরো ভালোভাবে এগিয়ে নিয়েও যাওয়া উচিত আমার মনে হয় যে কৃষিকাজের ওপর বিভিন্ন যে সমস্ত ডিগ্রি আছে সে সমস্ত পড়াশুনোর বিষয় আছে সেগুলোকে আরো উন্নত করে তোলা যাতে অ অনেক মানুষ এই কৃষিকাজের মধ্যে এ যোগ হয়